সবথেকে জীবনের বড়ো শক্তি হচ্ছে বাবা মায়ের পাশে থাকা বাবা মা থাকা একজন সন্তানের পক্ষে ওর থেকে বড়ো শক্তি আমার মনে হয় কিছু হতে হতে পারে না কারণ বাবা মা একটা বট গাছের মতন তার স সন্তানকে ছায়া দিতে থাকে যাদের বাব বাবা মা নেই আমার মনে হয় তাদের মধ্যে দুর্ভাগ্য হয়তো কারও নেই বাবা মা হচ্ছে সবথেকে সস সন্তানকে সবথেকে শক্ত করে ধরে রাখতে চেষ্টা করে কোন বিপদ সম্পদ থেকে সবকিছু থেকে নিজের সন্তানকে আগলে রাখে বাবা মা হচ্ছে সব জীবনের সবচেয়ে বড় শক্তি আমার মনে হয় কারণ আমার জীবনে যতবারই ঝড় এসেছে বাবা মা আমার পাশে সব সব সর্বদাই থেকেছে আর সবচেয়ে বড়ো দুর্বলতা ম মনে করি আমার অন্ধকারকে আমি অন্ধকারকে খুবই ভয় পাই অন্ধকার যদি একবার অন্ধকারে থাকলে আমার ভয়ে ভয়ে পুরো গোটা শরীর কাঁপতে থাকে তাই অন্ধকারই আমার সবচেয়ে বড়ো দুর্বলতা